ভারতবর্ষ যার হাত ধরে বিশ্বের চিকিৎসা শিক্ষার পথ শুরু হয় এই ভারতবর্ষে জন্ম ঋষি অগস্ত্য থেকে শুরু করে ঋষি চাণক্য থেকে শুরু করে ঋষি কৌটিল্য থেকে শুরু করে বিশাল বড় বড় গুণী ব্যাক্তিদের এই ভারতবর্ষের বুকে সৃষ্টি হয়েছে প্রথম শল্য চিকিৎসা এই ভারতবর্ষের বুকে সৃষ্টি হয়েছে প্রথম আয়ুর্বেদিক ওষুধ আর সেই ভারতবর্ষ আজ স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট উন্নত হয়তো বৈদেশিক হসপিটালগুলোর মতোন অতটা প্রসিদ্ধ না হলেও ভারতবর্ষ আজ অন্যতম স্থানে রয়েছে সারা বিশ্বের মধ্যে এই স্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের বৈদিক পুরাণ কিছু কম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেনি আমাদের বৈদিক পুরাণ রয়েছে তার মধ্যে বিশেষত অথর্ব বেদ আমাদের জীবনে আরো চিকিৎসা শাস্ত্রকে সুস্থভাবে সুসম্পন্ন করে তুলেছেন আমরা আজ ভারতবর্ষের যেখানে পৌঁছেছি আমাদের চিকিৎসা শাস্ত্রে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষমণিরা আশেপাশে হাসপাতাল ক্লিনিকগুলো খুবই সুন্দর গোছানো কিছু কিছু গ্রাম্য এরিয়ায় কিছু কিছু স্বাস্থ্যের বিষয়ে এখনো মানুষ অবহেলিত করে চলে কিন্তু বর্তমান ভারত সরকারের তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্যদপ্তর থেকে ভারতবর্ষের মধ্যে জনসচেতনতা ছড়ানোর জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যার দ্বারা আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়েছে আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় যার মধ্যে অন্যতম হল সুচিকিৎসা পাওয়া এই সুচিকিৎসা আমাদের বর্তমান ভারত সরকারের তত্ত্বাবধানে আমরা যথেষ্টভাবে পেয়ে থাকি আমরা ধন্যবাদ জানাই সেইজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে